আমার এলাকায় মৃত্যুরও কারণ হচ্ছে প্রথমত বয়েসজনিত কারণ দ্বিতীয়ত অপুষ্টি অনেক বাচ্ছারা অপুষ্ট এবং তারা ছোটবেলাতেই অপুষ্টির কারণে মারা যায় এবং মায়ের প্রত্যেকটা যারা গর্ভবতী মা তারাও অনেক অপুষ্টিতে ভোগে এবং নানারকম মেয়েলি রোগগুলি তারা ডাক্তারবাবুর কাছে বলতে পারে না এবং সেখান থেকে অনেক রোগ ছড়ায় এবং তাদের সেখান থেকে অনেক বড়ো রোগ হয়ে যায় এবং মারা যায়